হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ ম্যাডাম আচ্ছা হ্যাঁ ম্যাডাম আমি পারব আমি আগে আরও কাজ করেছি হ্যাঁ ম্যাডাম করব কিন্তু কত কি টাকা দেবেন সেটাও তো একটু পরিষ্কার করে বলতে হবে চব্বিশ ঘন্টা থাকার জন্য তো মিনিমাম দশ হাজার টাকা তো দিতেই হবে আচ্ছা ম্যাডাম তাহলে কবে থেকে যেতে হবে আচ্ছা আচ্ছা ম্যাডাম তাহলে কবে থেকে যেতে হবে বললেন হ্যাঁ ম্যাডাম আমি কাজ করেছিলাম আমি অনেক কাজ করেছি এখনও করছি এবারে আপনি যেহেতু একটু বেশি পয়সা দেবেন সেই জন্য তাহলে আমি আপনার ওখানেই কাজটা করব আর কি আমার একটু টাকার দরকার বেশি ঠিক আছে ম্যাডাম আমি সবই পারব আমার অভিজ্ঞতা আছে হ্যাঁ ঠিক আছে ম্যাডাম ঠিক আছে ঠিক আছে